হ্যাঁ আমি বিদ্যুতের কিছু বিপদ সম্পর্কে সচেতন যেমন ঝড়ের সময় রাস্তা বিদ্যুতের তার থাকলে সেখানে হাত দেওয়া উচিৎ নয় সেখান থেকে কারেন্ট লাগতে পারে কোথাও জল জমে থাকলে সেখানে বিদ্যুতের তার যদি পড়ে থাকে সেটাকে এড়িয়ে যাওয়া উচিত সম্পূর্ণভাবে যার ফলে এখান থেকে কারেন্ট লাগতে পারে ফলে ইলেকট্রিসিটি যেমন ফ্রিজ এসি মাইক্রোওভেন এগুলোকে চালিয়ে রাখা উচিৎ নয় এখান থেকেও শর্ট সার্কিট হয়ে বিপদ ঘটতে পারে এগুলোকে এড়িয়ে যাওয়া টোটালিভাবে দরকার ঘরে কোনো ব্যক্তি না থাকলে এইসব ইলেকট্রিসিটির জিনিস যেমন ফ্রিজ এসি এগুলো বন্ধ রেখে সম্পূর্ণভাবে বন্ধ রেখে বেরানো উচিৎ বৃষ্টির সময়ে ঝড় বৃষ্টির সময় রাস্তা ঘাটে বেরোনো নাই উচিৎ ও দরজা জানলা বন্ধ রাখা উচিৎ জমা জ জলে তার পড়ে থাকতে দেখলে বা তার ঝুলে থাকতে দেখলে সেগুলোকে স্পর্শ করা উচিৎ নয় একদমই যার ফলে এখান থেকে বিপদ ঘটতে পারে এরকমভাবেই আমাদেরকে বিপদ এড়াতে হবে ঘরে এসি ফ্রিজ সব সময় চালিয়ে রাখা উচিৎ নয় ভেজা হাত জলে ভেজা হাত কারেন্টের মধ্যে দেওয়া উচিৎ নয় এখান থেকে কারেন্ট লাগতে পারে কোনো জিনিস কেউ ঘরে না থাকলে ইলেকট্রিসিটির কোনো জিনিস চালিয়ে রাখা উচিৎ নয় সেখান থেকে শর্ট সার্কিট হয়ে বড়ো রকম বিপদ ঘটতে পারে এগুলোকে এড়িয়ে যেতে হবে এগুলোকে সাবধানতা নিতে হবে ঘরে কেউ না থাকলে সব কিছু বন্ধ রাখতে হবে বৃষ্টির সময় বাইরে না বেরোনোই উচিৎ কোনো বিদ্যুতের তার ঝুলে থাকতে দেখলে সেগুলোকে স্পর্শ করা উচিৎ নয় জলের মধ্যে কারেন্টের তার পড়ে থাকতে দেখলে সেখান থেকে এড়িয়ে যাওয়া উচিৎ কারণ ওইখান থেকে গেলে কারেন্ট লেগে বিপদ ঘটতে পারে